হ্যালো হ্যালো দাস স্টেশনারি বলছেন বলছি আপনাদের দোকানে আর্ট পেপার পাওয়া যায় ওই যে প্রোজেক্টের জন্য যেরকম হয় ওই প্রোজেক্টে একটু ওই মাপ যেরকম বড়ো বড়ো আর্ট পেপারগুলোই দশ টাকা না বারো টাকা করে কালারিং আর্ট পেপার আছে আপনাদের স্কেচ পেন আছে স্কেচ পেন স্কেচ পেন ঠিক আছে আমার আমার কাছে এই গ্লিটার দরকার গ্লিটার কেমন দাম দিয়ে শুরু হচ্ছে কখন মোটমুটি কখন খোলা থাকে ঠিক আছে এই স্কুলের প্রোজেক্টের জন্য দরকার তো আপনাদের দোকানটা একজ্যাক্ট কোথায় আচ্ছা ঠিক আছে আপনার ওইখানে গেলে একটু ডিসকাউন্ট হবে তো কিছু ঠিক আছে আপনাদের এখা এখানে শুধু কি ওই প্রোজেক্টের জিনিসপত্র পাওয়া যায় না কি বই ঠইও কিছু পাওয়া যায় একটু আপনারও হোয়াটসঅ্যাপ আছে একটু হোয়াটসঅ্যাপে যদি ছবি তুলে পাঠান তাহলে একটু অনলাইন অর্ডার করে দিতে পারি নাকি হবে ঠিক আছে মোটামুটি দিতে কতদিন লাগবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ